আমি একটা দোকান থেকে হেডফোন নিয়েছিলাম বাট সেটা হয়তো আমি অনলাইন থেকে নিলেই বেটার হতো কারণ হেডফোনটা দোকান থেকে নেওয়াতে আমার দামও বেশি নিয়েছে এবং সেরম ভালো সেরকম কিছু হেডফোন আমি পায় নি আর এটার ওয়ারেন্টিও খুব কম এই টাকায় হয়তো আমি অনলাইনে নিলে এর থেকে আরও ভালো কিছু হেডফোন পেতাম আর সেখানে হয়তো ওয়ারেন্টিটাও বেশিদিন থাকত এবং তারপরে আমার হেডফোনটা খারাপ হয়ে যায় আমি দোকানে যাই এবং দোকান থেকে বলে যে ওয়ারেন্টি নেই তাই কোনো রকম হেল্প তারা করতে পারবে না তো হেডফোনটা ব্লুটুথ হওয়ায় হেডফোনটার ব্লুটুথ সিস্টেমটাও খারাপ হয়ে গেছে আর এর সব থেকে খারাপ দিক হল এর ব্লুটুথ যদি খারাপ হয়ে যায় তাহলে আর এটা ইউজ করা যায় না আর যেহেতু এটা ছোটো তাই হারিয়ে যায় অনেক সময় আর এটা যেহেতু চার্জ দেওয়া চার্জ শেষ হয়ে গেলেও অনেক সময় এটার চার্জ শেষ হয়ে গেলেও ইউজ করা যায় না তো এখন আমার মনে হয় আমি যদি অনলাইন থেকে এই হেডফোনটা নিতাম তাহলে হয়তো অনেক ভালো হতো আর অনলাইনে অনেক কম দামে হেডফোন পাওয়া যাচ্ছে তো দোকান থেকে নিয়ে আমার মনে হয় ভুলই হয়েছে